সব মানুষেরই নিজের মাটির প্রতি একটা টান থাকেই বড়ো হয়ে নিয়ে সে যেখানেই থাকুক বা যেখানেই কাজ করুক কিনা মাটির টানে বার বার নিজের বাড়িতে ফিরে আসতে চায় মানুষ যেখানে জন্মগ্রহণ করে সেখানে ছোটবেলা থেকে বড়ো হয়ে ওঠা পর্যন্ত সমস্ত স্মৃতি মা বাবার সঙ্গে যা যা ঘটনা ঘটেছে সেই সব এবং পরিবারের সঙ্গে কাটানো মুহূর্ত ভাই বোনেদের সঙ্গে খুনসুটি বন্ধুদের সঙ্গে খেলাধূলা এই সব সবারই মনে পড়ে এবং আমারও সঙ্গে এই ঘটনাটি ঘটেছে আমি এখন থাকি বাইরে কিন্তু আমার বাড়ি আলাদা জায়গাতে আমার বারবার ইচ্ছা করে ওই পুরনো দিনে ফিরে যেতে পুরনো দিনে দিনগুলি আবার আমার যাপন করতে ইচ্ছে করে মনে হয় যদি আমি আবার ছোট হয়ে যেতাম তাহলে আরও কত ভালো হত বন্ধুদের সঙ্গে আবার খেলতে পারতাম যখন আমি ওই জায়গাটিতে ফিরে আসি তখন আমার সব স্মৃতি নিজের চোখের সামনে ভেসে ওঠে এবং আমি ওইগুলোই মনে করতে থাকি তখন আমার ভেবে ভেবে কান্না পেয়ে যায় যে যদি আমি আর একবার ওই সময়ে যেয়ে এই সব জিনিসগুলো করতে পারতাম তাহলে হতে পারে আমি অনেক খুশি হতাম আবার পরবর্তীকালে সবকিছু পরিবর্তন হয়ে যায় কিন্তু আমাদের ওই পুরনো যে জিনিসটা ওই জিনিসটাকে আমরা কখনও ত্যাগ করতে পারি না সব জিনিস পরিবর্তন হয়ে গেলেও আমাদের কিন্তু মনে ওই জিনিসটিই থাকে আবার আমি মনে করি যে কোন মানুষই নিজের স্মৃতিকে খারাপ বলে মনে করতে পারে না সবার কাছেই স্মৃতি একটা ভালো দিক হয় সব মানুষই চায় যে তার পুরনো স্মৃতিগুলো আরও পুনরায় ফিরে পেতে